আমি গতবছর শান্তিপুর থেকে একটা কাঁথা স্টিচের শাড়ি কিনেছিলাম শাড়িটা ছিল বেগুনি কালারের এবং তার উপরে খুব সুন্দর নকশা করা শাড়িটা পরলে আমাকে খুবই ভালো লাগে যখনই আমি পরে কোথাও যাই সবাই আমাকে বলে খুব সুন্দর লাগছে এবং শাড়িটার কাপড়টা খুবই মোলায়েম এটা গায়ে পরলে আমার খুবই আরামবোধ হয় এবং এর রঙটা এতটাই সুন্দর আমি অনেকবার বাড়িতে কেচেছি তবুও একফোঁটা রঙ ওঠে নি এবং এর যে কাজটা এতটাই সুন্দর যে মন মুগ্ধ হয়ে যায় যখনই আমি কোনো অনুষ্ঠানে পরে গেছি সবাই অনেক প্রশংসা করেছে এবং সবাই বলেছে যে আমি কোথা থেকে নিয়েছি শাড়িটা আর শাড়িটার দামটাও ছিল খুব যে বেশি তা নয় মোটামুটি নেওয়ার মতো তো সব মিলিয়ে আমার এই শাড়িটা খুবই পছন্দের